আমার বাড়িতে অনুষ্ঠান উপলক্ষে আমি ক্যালকাটা সুইটস থেকে তিনশো পিস রসগোল্লা দুশো পিস নলেন গুড়ের সন্দেশ অর্ডার করতে চাই আমি জানতে চাই এতোগুলো মিষ্টি নেওয়ার ফলে আমার কিছু ছাড় পাওয়া যাবে কিনা